হ্যাঁ বলছি আমি এলাহাবাদ ব্যাংক ম্যানেজার সঙ্গে কথা বলছি নমস্কার সার বলছি আপনার কাছে আমার কি অভিযোগ আছে বলছি আমি আপনাদের রেগুলার কাস্টমার আমি বহু টাকা লেনদেন করি কিন্তু আপনাদের ব্যাংক সিস্টেমগুলো একদমই ভালো নয় আমার সঙ্গে নিতান্ত খারাপ ব্যবহার করা হচ্ছে আমি টাকা জমা দিতে গেলে সেটা নেওয়া হচ্ছে কিন্তু তুলবার সময় আমাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে আমাকে অসুবিধেয় ফেলা হচ্ছে তারপরে দু একদিন ছাড়াই কেওআইসি কে কেউআইসি বছরে কবার করতে হয় তারপরে একটা আপডেট করতে গেলে আপ টু ডেট করতে গেলে সেখানে সমস্যা একটা মেশিন বসিয়ে রেখেছেন সেটা খারাপ কোনো জিনিসে তাতে আপ টু ডেট করা যাচ্ছে না আবার আপনার স্টাফেদের কাছে গেলে কর্মক যা যারা কর্মী আছে তাদের কাছে গেলে তারা রুঢ় ব্যবহার করছে এই হবে না চলে যান অমুকদিন আসুন তো আমি আমি কি এই রোজ আসবো ব্যাঙ্কে হ্যাঁ সেটাই তো আমরা আশা করবো আমরা অনেক কষ্ট করে রুজি রোজগার করে সেইটা আপনাদের কাছে নিরাপত্তায় থাকবে সেই আশা করে তো আমরা যাই তো সেখানে যদি ব্যাংকের কর্মচারীরা এইভাবে আমাদের সঙ্গে ব্যবহারটা করে সেটা কি গ্রহণযোগ্য সেটা তো গ্রহণযোগ্য না হ্যাঁ বলুন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে